আমি ভারতের মানে আমাদের প্রাচীন বা মধ্যযুগের ভারতের বিখ্যাত কিছু রাজাদের মধ্যে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হলো সম্রাট অশোক শাহজাহান আকবর এছাড়াও পাল বংশ সেন বংশ এই সব যে রাজারা ছিলো তাদের যে কাহিনি সেগুলো কিন্তু আমি অনেকটা স্কুলে পড়ার সময় শুনেছি বা শৈশবে আমাদেরকে আমাদের ইতিহাস সিলেবাসেও এগুলো ছিলো তা এখন সেগুলো অনেকটাই আমাদের কাছে লুপ্ত হয়ে গেছে কারণ অনেকটাই মাথা থেকে এই সব বেরিয়ে গেছে কিন্তু একটা জায়গায় রয়ে গেছে যে ইতিহাস সত্যিই আমার খুব ভালো লাগে এই ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি তো ইতিহাস যে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে সেগুলো হচ্ছে রাজাদের কাছ থেকে প্রমাণ রাজারা যেমন অনেক খারাপ কাজও করেছিলো সেরকম রাজারা কিন্তু অনেক ভালো কাজও করেছিলো সেই রাজারা যে ভালো কাজগুলো করেছিলো সেই ভালো কাজগুলোর জন্যই কিন্তু আজকে আমাদের দেশ বা আমাদের ভারতে এতো কিছু মানে এগিয়ে যাচ্ছে তো সেই জন্য মানুষ রাজারা তখন অনেক ধরনের ধরুন স্নানাগার করেছিলো যেগুলো এখনকার মানুষের কিন্তু মাথায় যদি থাকতো আসতো না তো সেই স্নানাগার আজকে বাথরুম টয়লেট এই সব জায়গায় যেয়ে দাঁড়িয়ে আছে তো আগে যেমন মানুষ কুয়ো করতো এখন সেই কুয়ো এখন ঢাকনা দিয়ে কুয়ো হয়ে গেছে বা পিউরিফায়িং ওয়াটার অনেক রকমের আবিষ্কার হয়ে যাচ্ছে মানে প্রথম যে সূত্রপাতগুলো সেগুলো কিন্তু এই রাজারাই করেছিলো